হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কী কী কাটতে হবে আচ্ছা হ্যাঁ আমি চেষ্টা করব করে দেওয়ার আর কী কী তৈরি করতে হবে বলুন হ্যাঁ পাঞ্জাবি শার্ট প্যান্ট সবই তৈরি করি আচ্ছা আপনি এক কাজ করুন আপনি টোটাল কটা কী করাবেন একটু ঠিক করে বলুন তাহলে আমি তো তার মতো ইয়ে করব ধরুন আচ্ছা

আর যে বিয়ের কণে তার কী কী করতে হবে আচ্ছা আর এমনি শাড়ীর পাড় পিকো কিছু করতে হবে নাকি পিকো ফল্স আচ্ছা আজ্ঞে ব্লাউজ তো দুরকমভাবে কাটানো হয় একটা যেটাতে লাইনিং দিয়ে কাটানো হয় আর একটা এমনি প্লেন কাটানো হয় লাইনিং দিয়ে কাটানোটা ওটা রেটটা একটু বেশিই পড়বে ওই মোটামোটি ধরুন এই একটা ব্লাউজ কিছু রেট পড়বে আপনার দুশো টাকা করে না না ভালো লাইনিং দিয়ে ওটা ভালই কাপড়টা দেব ভেতরে কাপড়টা ভালো দিয়েই দুশো টাকা আচ্ছা আপনি যেমন বলবেন সেরকমই আমি তৈরি করব ওটা ওই একশো সত্তর আশি এরকম ধরুন এবার কাপড়টার উপর তো নির্ভর করতে হয় আর ছেলেদের শার্ট তো ওটা ধরুন ওই একশো কুড়ি তিরিশ যেরকম ইয়ে করি ওই একই ধরুন ওই শার্টের মতোই রেটটা পড়বে যেহেতু আপনি অনেকগুলো জিনিস করাচ্ছেন একটু আপনার কাছে কম সম করেই নেব না না আমি কমই নেব আপনি আসুন আপনি ছিটগুলো নিয়ে আসুন শাড়ি টাড়ি সব নিয়ে আসুন আমি দেখি দেখে তারপর হ্যাঁ কালকে আমার দোকান সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা আপনি এর মধ্যে যখন হোক আসবেন জিনিসগুলো নিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা কারণ তো সময় তো কম এক মাসের মধ্যে এতগুলো জিনিস তৈরি করতে হবে হ্যাঁ প্যান্টও করি কটা প্যান্ট করাবেন আচ্ছা তাহলে সব একসঙ্গে নিয়ে আসবেন আমি তারপর দেখব এই প্যান্টটা ধরুন গড় ওই দেড় দুশো টাকাই ধরে রাখুন আচ্ছা কালকে তাহলে আসবেন হ্যাঁ তো কখন আসবেন তাহলে আমাকে আসার আগে একটু ফোন করে দেবেন আচ্ছা ফোন করে দেবেন একটু ফোন করে যখন আসবেন তাহলে আমাকে একটু ফোন করে আসবেন আচ্ছা ঠিক আছে হুম হুম ঠিক আছে